হ্যালো হ্যাঁ বলুন ওটা সারানো বলতে ট্যাংক তো প্লাস্টিকের হয় সারাবেন বলতে ওটাকে তাপ্পি তুপ্পি দেওয়া প্রায় অসম্ভব যদি ফেটে যায় আঠা সে দিয়ে তাও কি রোকা যাবে তার থেকে বরং এক কাজ করুন হ্যাঁ তাই ওটাই সব থেকে ভালো হবে আপনি আমার দোকানে আসতে পারবেন সময় আছে তাহলে কত লিটারের ট্যাংক লাগবে পাঁচশো হাজার হাজার হাজারের দাম ও একটু বেশি পড়ে যাবে কিন্তু এখন ট্যাংকের দাম বাড়া তা প্রায় হচ্ছে সাড়ে তিন হাজারের মতো পড়ে যেতে পারে অনেক জিনিস কিনবেন তো পাইপ লাগবে পাইপ আচ্ছা আচ্ছা তাহলে পাইপ যদি বেসিন লাগবে বেসিন ও তাহলে মোটামুটি একটু কমিয়ে নেওয়া যাবে তবে ওই একশো দুশো টাকা কম হতে পারে যেন আপনি আর বেশি কিছু রিকোয়েস্ট করবেন না ঠিক আছে একটা মোটামুটি ইয়ে করে নিতে পারলেই হবে আর কি যাই হোক তাহলে আপনার কিন্তু ওই ভ্যানটা হচ্ছে ঠিক আছে